আমি রাতে পাখি দেখার চেষ্টা করি যখন আমার বাড়ির পাশে জঙ্গল আছে সেই একটা ছোটো বাঁশবগান আছে বাঁশবগানে পাখি আসে সেই পাখিরা ওখানে দিনের শেষে রাতে এসে থাকার চেষ্টা করে এবং অনেক পেঁচা আছে সেই পেঁচাগুলোও তাদের বাসায় এসে থাকে অনেক সময় পাখির খাওয়ার জন্য সাপ আসে বা অনেক খারাপ মানুষ আছে যারা পাখি ধরার চেষ্টা করে রাত্রে হলে তখন আমরা কী করি সেই পাখিগুলোকে যাতে তারা না ধরতে পারে এবং সাপে এসে না খেতে পারে তার জন্য আমি লাইট নিয়ে যাই গিয়ে সেই পাখিগুলোকে চেষ্টা করি সংরক্ষণ করার এবং বাসাগুলো যাতে ভালো থাকে তার জন্য চেষ্টা করি আর যেসব সাপ বা অন্য কিছু এসে পাখিকে মানে আক্রমণ করতে আসে আমি তাদেরকে তাড়িয়ে দেই এটাই আমার কাজ